আমি আজকে বারোটা বেজে পাঁচ মিনিট সময়ে একটি ক্যাব বুক করেছিলাম এবং সেই ক্যাবের দরুণ আমি দুশো টাকা পে করেছিলাম এবং বাকি টাকাটি আমাকে পরে দেওয়ার কথা ছিল কিন্তু আমার জরুরি কাজের জন্য আমাকে সেই ক্যাবটি ক্যানসেল করতে হয়েছে সেই কারণে আমি এই টাকাটি রিফান্ডের জন্য আবেদন করছি আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোনপের ডিটেলস আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে আমি মেল পাঠিয়ে দিচ্ছি